হ্যালো আমি বলছি এটা কি কারক ইলেকট্রনিক আমি বলছিলাম আমার বাড়িতে আপনারা ওয়ারিং করে দিয়ে গেলেন ওয়ারিংটা নামটা হচ্ছে শুভজিৎ লাহা আমার নাম করে গেলেন পাখাটা তো বর্ষা পাখা দিয়েছিলেন ওইটা হ্যাঁ ওই পাখাটা না দু দিন চলেই কেমন শব্দ হচ্ছে ক্যাঁচ ক্যাঁচ শব্দ হচ্ছে পাখাটা বিরাট দুলছে দোলার তো কথা নয় পাখাটা এরকম এরকম সিস্টেমে আর বোর্ডের সুইচ পুড়ে যাচ্ছে আজকেই দেখছি ফট ফট করে বোর্ডের সুইচ পুড়ছে জাম্পারে এনসিবি লাগিয়েছি এনসিবিটা কোনও কাজই করছে না না এরকম না এরকমই তো হচ্ছে দেখতে পাচ্ছি তো আমি এই তো এইরকম সেই জাম্পারটা তো আমার তো পুরো শেষ তো হয়েই গেছে এবার মিটারটা তো যাচ্ছে মনে হচ্ছে আস্তে আস্তে এরকম অবস্থা না জাম্পার পুরো নতুন আপনি যদি পারেন কালকে সকাল থেকে বিকালের মধ্যে আসার চেষ্টা করুন আমার বিরাট অসুবিধা বুঝতেই তো পারছেন গরমকাল পাখা ছাড়া তো ঘুমোনো যাচ্ছে না আর আর এখন তো মেঘ ঝড়ের ব্যাপার আছে কারেন্ট না থাকলে তো অসুবিধা হয়ে যাচ্ছে আমাদের তো চার্জার এমার্জেন্সি ইনভার্টার এই ইটভার্টার সবই আছে ইনভার্টারও আছে ইনভার্টারে তো চার্জই তো হচ্ছে না আর কি কারেন্টটা দেবে কী আর হচ্ছে চার্জারও তো চার্জ দিতে পারছি না চার্জটা জ্বলবে কী তাহলে একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করবেন হ্যাঁ আমি বলছিলাম আপ